আমাদের গ্রামের মধ্যে একটি সরু রাস্তা আছে যেই রাস্তার মধ্যে দিয়ে গ্রামের বেশীরভাগ লোকজনই যাতায়াত করে কিন্তু সেইখানে দুটো বাড়ি আছে যাদের বাড়ির লোকজন সেই রাস্তাটায় রোজ জঞ্জাল ফেলে এবং তাদেরকে অনেক বারণ করার ফলেও তারা সেই জঞ্জাল ফেলা বন্ধ করে নি অনেক সেইটার জন্য অনেক লোকজন মিলে তাদের বাড়িতে গিয়ে ঝামেলা করেছিলো একদিন ছোটোখাটো ঝামেলা হয় পরে সব গ্রামের লোকজন মিলে তাদের বাড়িতে গিয়ে বড়ো সড়ো ঝামেলা শুরু হয়েছিলো সেই জন্য একদিন গ্রামের সমস্ত লোকজন বসে এবং অন্যান্য যারা আছে সভাপতি আরও তাদের সবাইকে নিয়ে বসে মীমাংসা করা হয় যার ফলে নতুন একটা জায়গা ঠিক করা হয় যেখানে আবর্জনা ফেলা হয় আর সেই রাস্তাতে আবর্জনা ফেলা চিরতরের জন্য বন্ধ করা হয়েছিলো